হ্যাঁ আমি অনেকবারই অনেক ছবি এঁকেছি এবং একবার অনেক ছোটোবেলায় আমি আমার বাবা এবং আমি আমার মায়ের সাথে একবার কলকাতায় বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে আমরা যে গঙ্গার ঘাটের কাছে বসেছিলাম এবং গঙ্গার ঘাটের কাছে বসে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম তো বিকেলের দিকে আমরা যখন গঙ্গার ঘাটে বসেছিলাম সেখানে আমি একটি ছবি তুলেছিলাম যেখানে বিদ্যাসাগর সেতুটি এবং সঙ্গে গঙ্গার ছবিটি এবং গঙ্গার পেছন দিকে কয়েকটি বড়ো বড়ো ফ্ল্যাট এবং সাথে ছিল কিছু ছোটো ডিঙি বা নৌকো যেখানে মাঝিরা তাদের দাঁড় টানছে এবং অনেক অ অনেক অনেকে যারা ঘুরতে এসেছে তারা সেই ডিঙিতে করে সেই গঙ্গা ভ্রমণ করছে তো সেই ছবিটি আমি তুলেছিলাম এবং তার কিছু দিন পরে আমি সেই ছবিটি আঁকার চেষ্টা করছিলাম এবং শেষ পর্যন্ত আমি সেই ছবিটি এঁকেওছিলাম এবং আমি এটি রং তুলির মাধ্যমে এঁকেছিলাম যার জন্য সেই ছবিটির মধ্যে একটি আলাদাই দৃশ্য ফুটে উঠেছিল এবং আমি যখন সেটি আমার আঁকার স্যারকে দেখিয়েছিলাম তিনি বলেছিলেন এটি খুবই ভালো হয়েছে এবং তার জন্য প্রথমত আমার অনেক আমি অনেক গর্ববোধও করেছিলাম এবং তারপরে আমি বুঝতে পেরেছিলাম যে এই ছবিটির মধ্যে একটি গভীর অর্থ রয়েছে বা এটির একটি আলাদাই তাৎপর্য রয়েছে এবং সেটি আমি আমাদের স্কুলে যে ম্যাগাজিন পত্রিকা হয় সেখানে দিয়েছিলাম এবং স্কুলের সে বার্ষিক ম্যাগাজিন পত্রিকাতে আমার নামও বেরিয়েছিল এবং এই ছবিটি আমারও খুব ভালো লেগেছে